কেউ কখনও আমাকে আঁকার প্রশংসা করলে আমি খুব খুশি বা খুশি ভালোভাবে খুব ভালোভাবেই গ্রহণ করি সেটাকে আর আমার শুনতে খুব ভালো লাগে আর তাছাড়া আমি আমাকে যখন কেউ বলে যে হ্যাঁ তোর আঁকাটা খুব সুন্দর হয়েছে তখন আমি সেই আঁকাটা মানে সেই আঁকার প্রশংসা শুনে অনেকটা গর্বিত বা অনেকটা উৎসাহিত হই মানে আরও আরও পড়ে ভালোভাবে আঁকার জন্য আচ্ছা একদিন আমাকে মানে আমি আমি যেহেতু আঁকা ক্লাসে কখনও মানে ভর্তি হইনি বা আঁকা আঁকা যে মাস্টার আঁকার সেই মাস্টারের কাছে আমি কোনো দিন আঁকা শিখিনি কিন্তু আমি যেটা আঁকতাম একদিন একদিন এঁকেছিলাম স্কুলে মানে নদীর নদীর সঙ্গে গাছপালা সঙ্গে একটা গ্রাম এরকম একটা প্রকৃতির ছবি এঁকেছিলাম যেখানে স্কুলের মাস্টারমশাই বা স্যার আমাকে বলেছিল যে তুই খুব ভালো আঁকিস তু ভবিষ্যতে আরও ভালো আঁকতে পারবি এখন ও তুই চেষ্টা কর আরও ভালো দূরে যেতে পারবি আরও ভালো করতে পারবি তো সেটা শুনে আমি অভিজ্ঞতা মানে প্রচণ্ড মানে একটা ভালো একটা উৎসাহিত মন যেটা আমার ভাবনা এসেছিলো যে আমি স্যার যখন সবাই বলেছে আমাকে যে তুই ভালো আঁকিস কিন্তু আমি যেটা মনে করেছিলাম যে হয়তো আমি আঁকলে আরও ভালো পারবো সেই জন্য আমি আঁকাটা মানে খুব মন দিয়ে করতাম গুরুত্ব সহকারে তো একদিন আঁকার পরে মাস্টারমশাই ওকে বললো আর যে তুই একটা জায়গায় যোগাযোগ কর আমি বলে দেবো সেখানকার ঠিকানা একটা ভালো পজিশানে তুই যাবি একে একে ভালো একটা নাম করবি এবং কিছু বলেছিলো যেখানে আঁকার বিষয়ে মানে সেখানটায় আমি আঁকতে গিয়েছিলাম এবং সেখানে আমার আঁকাটা খুব ভালো হয়েছিলো

আর তাছাড়া আমি ছোটো থেকে আঁকতাম না ওই তো আমি বড়ো হয়ে যেটুকু শিখেছি ওইটুকুই আমার আঁকা আর আমি প্রায় প্রায় বাড়িতে নিজে থেকে আঁকার চেষ্টা করতাম মাকে বলে দিতাম মা রঙ কিনে দাও পেন্সিল রবার কিনে দাও ছোটো থেকে ওইটুকু করেই আমি নিজের মনের ইচ্ছার মতো প্রকৃতি ছবি আঁকতাম আমি শিখতাম না আমার এই শেখার ইচ্ছে ছিলও না কাস্টমার একটু মনে হতো যে আমি একটু এঁকে দেখি কেমন লাগে সেই ওইটুকুই আমি আঁকতাম তাছাটা কিছু না আর এভাবে আমার উৎসাহ বেড়ে আজ আমি সবথেকে ভালো সুন্দর আঁকতে পারি মানে আমি চেষ্টা করবো পরে আলো আরও আরও ভালোভাবে আঁকার একজন আর্টিস্টের মতো